হ্যালো হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ ভালো আছেন হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আমরা করে দেবো হ্যাঁ সেইগুলো আমরা দেবো

আমরা কমিটিরা মিটিং করবো আমরাই ব্যবস্থা করে দেবো হ্যাঁ আপনারা নিশ্চিন্তে বসে খাবেন আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন আপনাদের জন্য করবো না তো কাদের জন্যে করবো শেড করুন একটা হ্যাঁ আমরাই সব ব্যব আমরাই সব ব্যবস্থা করে দেবো হ্যাঁ আমরাই সব ব্যবস্থা করে দেবো আমরা ঠিকঠাক খাওয়া দাওয়া আমরা ঠিকঠাক করি

আমরা হ্যাঁ ঠিক আছে